হ্যালো ক্যাব থেকে বলছ আমি ক্যানিং থেকে বলছি আমি বুধবার অর্থাৎ তেসরা জানুয়ারি এয়ারপোর্ট যেতে চাই ওই সকাল আটটার দিকে বেরোব আমার একটার সময় ফ্লাইট রয়েছে আমি এই ক্যানিংয়ে ক্যানিংয়ে একদম প্রপার ক্যানিংয়ে কতক্ষণ সময় লাগবে এই সময়ের মধ্যে চলে যাব আর যদি জ্যাম থাকে ঠিক আছে তাহলে সকাল আটটা তার কিছুটা আগে আমার বাড়ির সামনে এসে আমাকে ফোন করলে আমি বেরিয়ে পড়ব আমাকে নির্দিষ্ট সময়ে ছেড়ে দিতে হবে আমি ওই ইয়ে তাহলে তারিখটা কবে হচ্ছে না তিন ওয়েডনেসডে অর্থাৎ বুধবার বুধবার আমি যাব